আমি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের বাসিন্দা আমি ছোট থেকে বড় এখানেই হয়েছি এখানের বর্ষা বলতে তেমন বৃষ্টি হয়না কিন্তু গ্রীষ্ম এবং শীত দুটোই তীব্রভাবে পড়ে গ্রীষ্মকালে তো এত গরম থাকে এত তীব্রতা থাকে এত রোদের তাপ যা আশেপাশের পুকুর শুকিয়ে যায় এখানে জলের প্রচণ্ড কষ্ট থাকে চুয়াল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা বেড়ে যায় শীতকালেও তেমনি শীত পড়ে শীতকালে তো আপনার রাত্রির সময় আপনার ছ ডিগ্রির নিচেও কোন কোন সময় তাপমাত্রা নেমে আসে এত ঠান্ডা কিন্তু বর্ষাকালে কোন বৃষ্টি তেমন থাকেনা তবে গ্রীষ্মকালের এত ঠান্ডা গরমে আপনার ক্ষরা অবধি চলে আসে এত গরম এখানে মানে এত তাপ রোদের কি বলা বাহুল্য